আমাদের বাড়িতে অনুকূল ঠাকুর আছে আরও অনেকরকম বিভিন্ন ঠাকুর আছে যেমন লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর এই সব আছে খুব বেশি আমি মানি আমার অনুকূল ঠাকুরকে আমি সকালবেলায় স্নান করে এসে আমি ফুল তুলি ফুল তুলে এসে আমি অনুকূল ঠাকুরকে আমি প্রার্থনা করি আমার একটু টাইম লাগে তারপরে লক্ষ্মী পুজো করি খুব আনন্দ করে আমি বছরে একবার পাড়া পড়শিদের আনন্দ করে ভোগ রান্না করে আমি সবাইকে খাওয়াই আমার নিজের বাড়িতে বছরে একবার ভোগ করে খাওয়াই আমি লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজোও সে বছরে একবার সেটাও খুব ছোট্ট রকম হয় সেটা সরস্বতী পুজোটাও হয় সেও সে বছরে একবার সেও সে করি একবার নিজস্ব ঘরেতে আমি করি আমার লোকজন এলে খুব আমার ভালো লাগে আত্মীয় স্বজন আসে কতজন আসে আত্মীয় স্বজন ভাই বোন বাপের ঘর সবাই আসে সব আসে সবাই কত আনন্দ করে ফুর্তি করে আমাকে এই দিনটা খুব আমার ভালো লাগে আমার বেশি করি অনুকূল ঠাকুরকে আমি দীক্ষিত আমার নিজস্ব বাড়িতে আমি করি আমার এগুলো খুব শুনতে ভালো লাগে লোকজন আমি খুব পছন্দ করি